খেলাধূলা গ্রামীণ এলাকায় উপকৃত হয় কারণ সব গ্রামের ছেলেপেলেরা অনেক বড় বড় টুর্নামেন্ট এবং ছোটখাটো গ্রামীণ স্তরে টুর্নামেন্টগুলো খেলে থাকে তারা সেই টুর্নামেন্ট থেকে সমগ্রিত কিছু টাকা পয়সার জন্য তারা টুর্নামেন্ট খেলে এবং সেখান থেকে টাকা অর্জন করে এবং তারা ওখান থেকে বড় বড় স্তর যেরকম রাজ্য এবং ও শহরে বড় বড় জায়গায় গিয়ে তারা খুব ভালো খেলে নিজের ইন্টারন্যাশনাল লেভেলে খেলাধূলা প্রযোজ্য হয় এবং এইভাবে সমাজে সামাজিক যোগাযোগের কারণ হয়ে থাকে গ্রামীণ এলাকায় উপকৃত মানুষের খেলা